বলছি আপনি কি এটা অভিনন্দন ফটোগ্রাফার বলছি এখানে কি সব ধরনের এইচ ডি ছবি তোলা হয় আচ্ছা ওখানে যে ছবি তোলা হয় আর আপনারা কি বাড়িতে গিয়েও ছবি তোলেন আচ্ছা বলছি আমারও পারিবারিক কতকগুলো ছবি তোলার আছে আমার বাড়ির গৃহপ্রবেশ আছে সেখানে সব নানা ধরনের আত্মীয় স্বজনরা আসবে তাদের একটু ছবি ফটো শ্যুট করে দিতে হবে আপনি হচ্ছে তাহলে ওইদিন আসতে পারবেন কি আর আপনি সব ছবি কতদিন বাদে পাওয়া যাবে মানে ছবিটা তোলার কতদিনের পর আপনি দেবেন আচ্ছা আর হচ্ছে ছবিটা এইচ ডি ছবি হবে তো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ডেটটা আপনার খাতাতে লিখে নিন আমার ডেটটা হচ্ছে পাঁচই বৈশাখ আর ওই তারিখে আর রবিবার পড়ছে পাঁচই বৈশাখ রবিবার আপনি তাহলে ওইদিন সকালবেলায় আমার বাড়িতে চলে আসবেন এসে এখান তাহলে হুম হুম ওই দিন এসে আমার তাহলে ওই পঞ্চাশ পিসের মত ছবি হবে আর আপনি আসবেন না আপনি কোনো ছেলেকে পাঠাবেন আচ্ছা বলছি আপনি যে পঞ্চাশ পিস ছবিটা আপনি বানিয়ে দেবেন কত কী নেবেন যদি একটু বলেন আচ্ছা আচ্ছা দশ টাকা করে বলছেন না কি একটু কম হবে না

আচ্ছা আচ্ছা আচ্ছা আপনাকে কি কিছু অগ্রিম দিতে হবে আচ্ছা আপনার কি এই নাম্বারে ফোনপে বা গুগল পে কিছু আছে যাতে টাকা পাঠানো যায় আসলে আমি যেতে পারব না ঠিক আপনাকে এই আমি এই নাম্বারে পয়সা পাঠিয়ে দিচ্ছি আপনি তাহলে ওই দিন পাঠিয়ে দেবেন হ্যাঁ ছেলেকে ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ তা হ্যাঁ রবিবার ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ